হ্যালো আপনি কি বিমা প্রদানকারী দফতর থেকে বলছেন হ্যাঁ আসলে আমি আমার বিমাটা পেতে চাই কারণ কিছু দিন আগে প্রবল বর্ষণে আমার ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ আচ্ছা আমি এই বিমাটা পেতে গেলে আমার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে আচ্ছা এই কাগজপত্রগুলো ওখানে দফতরে গিয়ে দিলে হবে আচ্ছা তাহলে আপনি একটু ব্যবস্থা করে দিন কারণ এই বিমাটা আমার প্রচণ্ড প্রয়োজন আচ্ছা আচ্ছা ধন্যবাদ